আমার সংস্কৃতির জন্য নির্দিষ্ট কিছু শিল্প বা কারুশিল্পর মধ্যে যে আমার কাপড়ের উপকরণগুলি রয়েছে যেমন বিষ্ণুপুরের বালুচরী তাঁত কিন্তু খুবই বিখ্যাত এখানে যে সুতো তোলা হয় এবং সেটা চরকা দিয়ে পাকানো হয় সুতোতে রঙ করা হয় হয় তারপর কিন্তু সেগুলো শাড়িতে সেগুলো দিয়ে শাড়ি তৈরি করা হয় বা এখানের যে যে কোনও ধরনের তাঁত শিল্পটা কিন্তু এখানে বিখ্যাত বিষ্ণুপুরের তাঁত এটা নাম করা একটা শিল্প এখানে বা এখানে কিন্তু সব ধরনের কিন্তু মানে কাপড় যে কোনও সুতো দিয়ে যে সুতির কাপড়ে কিন্তু এখানে তৈরি হয় বা এখানে যে সেলাই এখানের সব ধরনের কিন্তু সেলাই করা হয় এবং এখানের সবথেকে বিখ্যাত হচ্ছে বালুচরী তাঁত তারপরে তো এরকম নানা ধরনের কাপড়ের নাম রয়েছে যেই তাঁতের কাপড়গুলো এখানে বিখ্যাত